পুরুলিয়ার প্রাকৃতিক সম্পদ বলতে বোঝায় মধু মোম কাঠ তামাক পাতা বিড়ি শিল্প লাক্ষা শিল্প ইত্যাদি পুরুলিয়ার পাশেই রয়েছে অযোধ্যা পাহাড় সেই অযোধ্যা পাহাড় জঙ্গল অযোধ্যা পাহাড়ের জঙ্গলে এই ধরনের নানান শিল্প পাওয়া দেখতে পাওয়া যায় সেই অযোধ্যা পাহাড়ের জঙ্গলের মধ্যেই মানুষ গাছপালা কেটে কাঠের নানারকম আসবাবপত্র তৈরি করছে এবং প্রয়োজন মতো বিড়ি শিল্পের ক্ষেত্রে যে পাতার প্রয়োজন হয় সেই পাতা নিয়ে কাজ করছে বর্তমানে আমাদের পৌরসভায় যেসব পরিষেবা পাওয়া যায় সেই এলাকা পরিষ্কার করা বা আবর্জনা সরিয়ে দেওয়ার ব্যাপারটা পুরসভা খুবই কম করে থাকে ওনাদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে বা ভোটের আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করার প্রবণতা দেখা যায় এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা না করার জন্য ড্রেনে জল জমে যার ফলে ডেঙ্গু ডেঙ্গু আসক্ত হয়ে পড়ে এবং নোংরা জল জমে থাকার ফলে নানাভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে তাছাড়াও পানীয় জলের ক্ষেত্রে পরিষ্কার পানীয় জল সরবরাহ না করার জন্য নানাভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছে নোংরা পানীয় জল খাওয়ার ফলে দিনের পর দিন মানুষ অসুস্থ হয়ে মারাও যাচ্ছে